আমি খবর দেখতে ভালোবাসি অবশ্যই মানে রাজনৈতিক খবর খেলাধুলো বিনোদন তো অবশ্যই ব্যবসা আর অপরাধের খবর দেখি টুকটাক খুব বেশি নয় ভালো লাগে না অতটা বিজ্ঞান শিক্ষার খবর ও অসাধারণ বিজ্ঞান শিক্ষার খবর তো আমার খুবই ভালো লাগে রাজনীতিও তো ভালো লাগে আমি দেখি সারাদিনে মোটামুটি এক দেড় ঘণ্টা আমি এই খবরটা দেখি দেখতে পছন্দ করি